আমি একজন ছাতা তৈয়ারী করি ছাতা শিল্পী আমি নিজে হাতে ছাতা তৈয়ারী করেছি কাপড় সেলাই থেকে এবং ছাতা ফিটিং করা তো আমি যখন প্রথমে কাজ শিখি তখন বিনা পরিশ্রমে কাজ শিখেছি এবং আমার যে গুরুদেব তাকেও আমি বিনা সাহায্য করেছি তারপর যে আমি কাজ শিখলাম ছমাস ধরে ছমাসের পর আমি মানে কমিশনে কাজ করেছি আমার যে গুরুদেব তার কাছ থেকে বা গুরুদেব মালিকের কাছ থেকে কাজ নিয়ে আসত এবং আমি গুরুদেব এর কাছ থেকে কাজ নিয়ে কমিশনে কাজ করেছি সেই কাজ করে আমি ওই শিল্পটাকে বেছে নিয়েছি ওই শিল্পটাই এখন আমার ভবিষ্যত তৈয়ারী করছে